বিভূতিভূষণের যে রচনা ভঙ্গি উপন্যাসের কাহিনী এইটা সর্বোপরি যে অপু শিশুমন আমাকে একটা টানে এই উপন্যাসটি সত্যিই আমার খুব প্রিয় যখন বইটা পড়েছিলাম তখন এই কিছু কিছু জিনিস আমার এখনও প্রতিদ্বন্দ্বিতা প্রতিধ্বনিত হয় আমার কানে সেই হচ্ছে পুরনো মেঠো রাস্তায় হাঁটতে হাঁটতে অপু দুর্গার মধ্যে নিজেকেই আমি খুঁজে পাই মনে হয় এই কাহিনীটা আমার জীবনেরই কিছুটা সুখদুঃখের ইতিকথা মন খারাপ মেশানো একটা ভালো লাগা বইটা শেষ করার কতক্ষণ পরেও জড়িত থাকে এটা আমার বেশ ভালো লেগেছিল কারণ দেখুন এখন শহরীকরণ হয়ে যাচ্ছে সমস্ত গ্রাম তো সেক্ষেত্রে এটা একটা পুরনো আমরা যখন ছোটবেলায় সেই খেলাধূলা করতাম মেঠো রাস্তা গুঁড়ি দেওয়া যে রাস্তা লাল মাটি তো সেগুলো তো আস্তে আস্তে এখন আর আমরা পাচ্ছি না তার জন্যেই আমাদের এই পুরনো স্মৃতিগুলোকে রোমন্থন করিয়ে দিচ্ছে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে উপন্যাসটা শৈশবকালের স্মৃতি ব্যক্তিগত জীবনের কাহিনী উপন্যাসটা পড়ার পরে আমার মনে হয়েছে অনেকেরই প্রায় একই রকম জীবনের কথা এর মধ্যে অন্তর্নিহিত আছে বা অনেকের মর্ম ব্যথাও এই উপন্যাসের মধ্যে রয়েছে লেখকের নিখুঁতভাবে যে লেখনী তাতে ফুটে উঠেছে গ্রাম বাংলার নিদর্শন তথ্যযুক্ত